আমার প্রিয় বাংলা ভাষা বাক্যাংশ বলতে যে এক একটা শব্দ যোগ করে যে বাক্য তৈরি করা হয় তাকে বাক্যাংশ বলে যেমন আমি ভাত খাই আর আমি এই সত্যি বাংলা ভাষাটা পেয়ে খুব গর্বিত কারণ বাঙালির শ্রেষ্ঠ ভাষা হলো বাংলা ভাষা আর বাংলা ভাষা এমন একটা ভাষা সব রকমের শব্দ দিয়ে এই ভাষাটা তৈরি করা আর এ আমাদের এখানে বেশিরভাগ বাংলা ভাষাই চলে কারণ আমরা আরও অন্য অন্য ভাষা জানি মানে বাংলা ভাষাটা বেশি জানি অন্য অন্য ভাষা বলতে যেখানে আমরা কোনো জায়গায় কাজে যাই বা ঘুরতে যাই সেখানে বিভিন্ন রকম বিভিন্ন ভাষা যেমন সংস্কৃত ইংলিশ হিন্দি আরও বিভিন্ন বিভিন্ন ভাষা সেখানে আমরা যাই গিয়ে বুঝতে পারি অল্প অল্প বেশি বুঝি না কিন্তু বুঝতে পেরে সেখানে আমরাও হালকা হালকা কথা বলতে পারি সেখানে অতটা বেশি বুঝতে পারি না আর আমাদের বাংলা ভাষাটা বাংলা ভাষা আমরা সবাই আমরা বাড়ির ফ্যামিলি বা আমাদের এই এলাকায় সবাই বাংলা ভাষাতেই কথা বলে আর বাংলা ভাষা হলো আমাদের মাতৃভাষা আর আমরা বাংলা ভাষাতে যঝা বলে সব আমরা বুঝতে পারি আর অন্য অন্য ভাষাতে কী বলে আমরা বুঝতে পারি না যেমন কোনো একবার আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম সেখানে তেলেগু ভাষা তেলেগু ভাষা কী ভাষা তেলেগু টোটালি বুঝতে পারি না যে কেমন কেমন ভাষা সে এমন এমন ভাষা সে বুঝতে পারি না বা কিছু বলতেও পারি না সেখানে গিয়ে আমার খুব অসুবিধা হয়েছিলো সেখানে আমি একটা লোক সেখানে বাংলা বলতে পারে সব ভাষাই বলতে পারে তার সাহায্য নিয়ে ওখানে চলতে হতো সব কিছু কিনতে হতো আর বাংলা ভাষা হলো আমাদের এখানে অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সব জায়গায় বাংলা ভাষাই চলে বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষার আমার বাংলা ভাষা খুব প্রিয় আর আমাদের বাংলা ভাষা পেয়েছি আমাদের এমন একটা ভাষা আমরা এই ভাষা থেকে নিয়ে গর্ব বোধ করি